আমি রান্নার জন্য আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় ব্যয় করতে চাই এবং এই রেসিপিটির জন্য যেই জিনিসপত্রগুলো লাগবে সেইগুলো খুবই ব্যয়কারী তো এই খাবারটি বানানোর জন্য আমি যেই সময়টি ভেবেছিলাম সে সময়ের থেকেও আরও বেশি সময় লেগে গেছে তো আমি এ রেসিপিটা করতে গিয়ে আমাকে প্রচুর ঝামেলায় পড়তে হয়েছিল এই রেসিপিটি হল মটন চাঁপ প্রথমে মাংসগুলোকে ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেট করে রেখে দিতে হয়েছিল পনেরো থেকে পনেরো মিনিটের মতো পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমি পনেরো মিনিটিই রেখেছিলাম তো সেটা রাখার পর একটা মাটির হাঁড়ির মধ্যে সে হাঁড়ির হাঁড়ির মধ্যে সে মশলা সহ মাংসটা ভেতরে দিয়ে দিতে হবে তারপর সে হাঁড়ির মুখের উপরে ভালো করে ওই মাটির ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং সে ঢাকনার পাশগুলোতে যে ফাঁকা ফাঁকা থাকে তাতে আটা মেখে সে আটাকে চিটি দিয়ে দিতে হবে এবং আটাকে এমনভাবে চিটিয়ে দিতে হবে যেন একটুও বাতাস না বেরিয়ে যায় তো এইভাবে অনেকক্ষণ রাখার পর তো সেইটা যখন ঢাকনাটা খোলা হবে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম সময় যখন ঢাকাটা খোলা হবে তখন দেখা যাবে যে পুরো মটন চাঁপটা তৈরি হয়ে গেছে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখেছিলাম যে সেটা চাপচাপ হয়নি সেটা একটু জলজলে হয়ে গেছে কারণ সেই যে আটার আটাটা যে আটা যে চিটটা করে দেওয়া হয়েছিল ধারে ধারে সেখান থেকে কোনও কারণে সেখান দিয়ে বাতাস ঢুকে গেছে তো সেই কারণে একটু জলজলে হয়ে গেছে তো এইটা বানাতে গিয়ে আমাকে একটু ঝামেলায় পড়তে হয়েছিল